হ্যালো নমস্কার দাদা সুবর্ণ গ্যারেজ থেকে বলছেন বললাম যে আমার একটা গাড়ি রয়েছে ঠিক আছে সেটা অ্যাক্সিডেন্টের কারণে মানে ড্যামেজ হয়ে গেছে সামনের ব্যানার থেকে বনেটটা যে রয়েছে এবং হেডলাইট হ্যাঁ সামনের বনেটটা একদম দেবে গেছে বেঁকে গেছে এবং সামনের হেড লাইট এবং ব্যাক লাইট সম্পূর্ণগুলা ড্যামেজ হয়ে গেছে তো এই সম্পূর্ণটা করতে গেলে আপনার গ্যারেজটা এ গ্যারেজের মধ্যে যদি নিয়ে যাই এগুলো কি সম্পূর্ণভাবে রিপেয়ার করে দেওয়া হবে এ যে এটা হচ্ছে দুহাজার চোদ্দোর গাড়ি এটা হচ্ছে ইয়ের সুজুকি যে ইয়ে যে ইয়ে হয় না কী বলে এটাকে মারুতি সুজুকিটা হ্যাঁ এটা লাস্ট মডেল মারুতি সুজুকির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কদিন লাগবে মেনলি আপনি একটু যদি বলেন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তিন দিনের মতো লাগবে তিন দিনের পর আমি হ্যান্ড ওভার পেয়ে যাবো তাই তো তো ওই আমার যে এই বললাম একটু আনুমানিক আইথনি আইডিয়া দিতে পারবেন যে কতো টাকার মতো খরচা হবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তালে আমি তালে গাড়িটা যদি পাঠিয়ে দিই আপনার গ্যারেজ কি কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তালে আপনাকে গাড়িটা পাঠিয়ে দিবো আপনার গ্যারেজে ঠিক ঠিক ঠিক ধন্যবাদ